কোষ্ঠকাঠিন্য দেখা যায় সেটা এমন কিছু না আবার দেখা যায় অনেক কিছু তো অনেক সময় নিজেদের অনেক ভুলের কারণে এটা হয় অনেক সময় শারীরিক সমস্যার জন্য হয় কিন্তু কোষ্ঠকাঠিন্য যেমন দেখা যাচ্ছে নিরাময়ের কারণে কাজে লাগতে পারে যেমন ওটস খাওয়া এটা হতে পারে ওটসের সঙ্গে মানে ওটসের ফাইবারের ফাইবার থাকার কারণে ওটা অনেক সময় কোষ্ঠকাঠিন্য ওটা অনেক কম হয় আর কি আর যেমন ঘরোয়া বলতে বলা যেতে পারে যেমন আদা এগুলো আদা এগুলো আদা জিরে এগুলো খাওয়া যেতে পারে বিট লবণ দিয়ে এর জন্য অনেক সময় একটু আর কি সুবিধা পাওয়া যায় যেমন খাবারের সঙ্গে সঙ্গে একটু ডাল রাকতে পারে মানে রাখা যেতে পারে ডাল ডাল তারপরে সবজি বেশি বেশি করে সবজি খাওয়া যেমন পেঁপের তরকারি খাওয়া এগুলোর ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যটা অনেকটাই কম পাওয়া যাবে যেমন ওষুধের ক্ষেত্রে দেখা যায় ওষুধ খেলে খনিকের জন্য ভালো থাকবে ওষুধ খেয়ে আবার তার অনেক সাইড এফেক্ট একটু হহতে পারে যেমন আমরা ঘরোয়াভাবে চেষ্টা করতে পারি কোষ্ঠকাঠিন্যটাকে একটু আর কি কমানোর যেমন নিজেদের কিছু রুটিন বদলালে আমার মনে হয় কোষ্ঠকাঠিন্যটা সেটা ভালোও হতে পারে ভালো করাও যেতে পারে